আমি অন্যান্য যে প্রাইভেট পরিবহণ পরিষেবা পরিষেবা যারা প্রদান করেন তাদের সঙ্গে ওলার খুব একটা তফাৎ নেই বরং ওলাতে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে